আমি ছোটবেলা থেকেই বাগান করতে খুবই পছন্দ করি আমার বাগানে অনেক গাছ রয়েছে আমি আমার বাগানে যখন গাছের প্রয়োজন পড়ে তখন আমি সে গাছের বীজ নিয়ে এসে সেগুলিকে চারাতে রূপান্তর করি এবং সেই সেই চারা যদি আরও উন্নত মানের প্রয়োজন করতে প্রয়োজন মনে হয় তখন আমি সেগুলি কাটিং করে সে উন্নত মানের চারা তৈরি করি দ্বিতীয় যে জিনিসটি আমি ব্যবহার করি সেটি হল আমাদের এখানকার নার্সারি আমাদের এখানকার নার্সারিতে প্রায় সব ধরনেরই গাছ পাওয়া যায় আমার যখন বিশেষ ধরনের কোনও গাছের প্রয়োজন হয় তখন আমি সেই নার্সারি থেকে গিয়ে সেই চারাগুলো নিয়ে আসি তৃতীয় আমি যে আমার বন্ধুরাও বাগান করতে ভালোবাসে আমি আমার বন্ধুদের কাছ থেকেও অনেক গাছের চারা নিয়ে আসি চতুর্থত আমি অনেকসময় দেখি রাস্তার ধারে অনেক গাছের চারা পড়ে থাকে সে গাছগুলো অবহেলিত হয়ে পড়ে থাকে সেগুলিকে আমি তুলে এনে আমার বাগানে বসাই এবং সেগুলি থেকে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে যা দেখে আমার মন পুরো ভরে যায় এছাড়া আমি আমার আত্মীয়র বাড়ি থেকে অনেক চারা নিয়ে আসি গাছের চারা সেই চারাগুলো এনে আমি আমার বাগানে পুঁতি